হ্যালো হ্যাঁ কে বলছেন সিমেন্ট কিনতে চাইছেন আচ্ছা কী করবেন বাড়ি করবেন না চা ছাদ করবেন না কী করো কী বানাবেন মানে ছাদের জন্য নিচ্ছেন সিমেন্ট না ছাদের জন্য না দেওয়ালের জন্য কীসের জন্য নিচ্ছেন হচ্ছে ও আচ্ছা তাহলে কী মোটামুটি আমাকে তিনটে ব্র্যান্ডের তিন চারটে ব্র্যান্ডের সিমেন্ট আছে সব থেকে ভালো সিমেন্ট হচ্ছে আলট্রাটেক তারপর আছে এ সি জি এ সি সি লাফার্জ রেশমি চার রকম সিমেন্ট আছে তা সব থেকে দামি সিমেন্ট হচ্চে আলট্রাটেক আলট্রাটেক সিমেন্টের দাম হচ্চে চারশো পঁচিশ টাকা লাফার্জ হচ্চে চারশো টাকা এ সি জি হচ্চে তিনশো পঁচাত্তর টাকা আর রেশমি হচ্চে সাড়ে তিনশো টাকা আপনি যদি সবচেয়ে ভালো চান কোন সিমেন্টটা নিতে চান এর মধ্যে দামটা বেশি বলতে এ তো আমার নি আমার দাম না এ তো মার্কেটের দাম কাস্টমারের দাম আমি এ করে কী করে বলবো সাড়ে চারশো নয় তো চারশো পঁচিশ টাকা তো লাফার্জ লাফার্জ লাফার্জ হ্যাঁ আলট্রাটেক হলে চারশো পঁচাত্তর টাকা কতো কতো ব্যাগ নেবেন দশ ব্যাগে তো আপনার কটা মা কীসের ঘর করবেন মুরগীর ঘর করবেন নাকি না ছাগলের ঘর কীসের ঘর করবেন মানুষের ঘরে দশটা চা দশ প্যাকেট সিমেন্টের ঠিক আছে